আমি যোগব্যায়াম শুরু করার পর আমি আমার মানসিক এবং শারীরিক দিক থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি এই যোগব্যায়াম যবে থেকে আমি চালু করেছি তবে থেকে আমার মধ্যে একটা নতুন পরিবর্তনের সৃষ্টি হয়েছে আমার শারীরিক অবস্থাও ভালো হয়ে গেছে এবং মানসিক অবস্থাও ভালো হয়ে গেছে আমার মধ্যে বেশীক্ষণ চিন্তা থাকে না এবং আমার মধ্যে কোনো কষ্টও থাকে না এই যোগব্যায়ামের ফলে আমি নিজেকে অনেক ফিট মনে করি এবং এই যোগব্যায়াম আমার জীবনে অনেকই প্রভাব ফেলেছে এর ফলে আমি নিজেকে কনফিডেন্ট বেশি মনে করি এবং অনেক কাজ করতে সহায়তা হয় এই কারণে যোগব্যায়াম আমি প্রতিদিন করে থাকি এর কারণে আমি নিজেকে অনেক বেটার মনে করি